হ্যাঁ আমি আমার গ্রামের কথা বলতে পারি আমাদের গ্রামটি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গ্রামে আমি বসবাস করি তো সেক্ষেত্রে এ আমার আমরা এটিকে আমার খুব পছন্দ এই গ্রামটিকে আমার খুবই পছন্দ কারণ হন আমি এখানে বা জন্ম নিয়েছি তো এখানে আমার মাতৃস্থান তো এখানটা আমার তো পছন্দ হবেই এ তো সেক্ষেত্রে বলতে গেলে এ আমার এটা পছন্দের কারণ আমি এখানে থেকে বাস করি এখানের মানুষজন খুবই ভালো ও বা এখানে আমার বাড়ির সামনে একটা মন্দির রয়েছে শিব মন্দির তো সেই মন্দিরে অনেক মানুষ আছে তো সেক্ষেত্রে এ আমার মনে হয় যে সেই মন্দিরকে আমিও মাঝে মাঝে ঘুরতে যাই সেই দিক থেকে দেখতে গেলে আমার এইখানে জন্ম নিয়ে আমি খুব গর্বিত হয়েছি ই বা আমার এখানের সামনে রেল স্টেশন রয়েছে যাতায়াতের জন্য কোনো অসুবিধা হয় না বা সামনের রাস্তার ধারে আমাদের বাড়ি তো সেক্ষেত্রে আমরা কোথাও যেতে আসতে আমাদের কোনো অসুবিধা হয় না